পশ্চিমবঙ্গে কৃষিখাত ভারতের অন্য অন্য রাজ্য অঞ্চলের সাথে যুক্ত যেহেতু ভারতবর্ষ কৃষিভূমির দেশ এবং ভারতবর্ষ কৃষিভূমি রাজ্য এখানে ভারতে নানান রকম সবজি উৎপন্ন হয় এবং কৃষি উৎপন্ন হয় কৃষি চাষবাস করে মানুষ অনেকটাই উন্নত হয়েছে দরিদ্র সীমার নীচে মানুষ এখানে নানান রকম শস্য বীজ উৎপাদন করা হয় শস্য বীজ উৎপাদন হয় সবজি নানান সবজি উৎপাদন হয় চাষবাস ধান গম পাট প্রভৃতি জিনিস উৎপাদন হয় তার ফলে দরি এখানে চাষবাসের উপরেই মানুষকে বেঁচে থাকতে হয় কারণ এখানে মা জীবিকা নির্বাহ করার জন্য মানুষকে চাষবাস করতে হয় এখানে চা চাকরিজীবী মানুষ খুবই কম সংখ্যায় পাওয়া যায় এখানে পরিসং মানুষের চা চাকুরিজীবী ব্যবস্থা খুব খারাপ